হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আপনার হাটুতে মানে আপনি কি কী কী ওষুধ খাচ্ছিলেন আচ্ছা আচ্ছা আপনার তো মনে হয় ইউরিক অ্যাসিড আছে না হ্যাঁ আপনি ইউরিক অ্যাসিডের জন্য কি আপনি রান্নায় কি টমেটো ব্যবহার করেন টমেটো ব্যবহার করলে করবেন কিন্তু যে টমেটোর যে ভেতরের দানাগুলো ওগুলো তো কে বাদ দিয়ে খেতে হবে এছাড়া যেমন যে দানা জাতীয় যেই জিনিসগুলো বিনসের ভেতরে দানা থাকে সীমে যে দানা থাকে ওগুলো বাদ দিয়ে খেতে হবে তো দানা জিনিস খেলে কী হবে আপনার যে এই যে গাঁটে গাঁটে ব্যথা তার পরে যে হাটু পায়ের যে ব্যথা আছে ওই ব্যথাগুলো বাড়তেই থাকবে কমবে না তো আপনি একটুখানি এভাবে চলুন অ্যাভয়েড করুন আর আপনি তো একটু হেলদি তো তার জন্য আপনি কী করবেন একটু হাঁটাচলা করবেন হাঁটাচলা আপনার তো সুগারও আছে একটু হাঁটাচলা করলে সুগারটাও কমবে আর আপনার ফিগারটা ম্যান মেনটেইন হবে আর ব্যালেন্স ডায়েট হবে আর রান্নায় একটুখানি যে তেল ঝাল মশলা ছাড়া না আপনি ইসে করবেন মানে তেল ঝাল মশলাটা তো খেতে পারেন আমরা বাঙালি কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে তেল ঝাল মশলা যাতে অল্প পরিমাণে যেমন অল্প করে এক চামচ তেলে রান্না এইটা একটু হ্যাবিট করুন হ্যাঁ বাদ আপনাদের হয়তো কিন্তু ওটা হ্যাবিট করতে হবে আর নাহলে দেখুন ওরা যদি না করে তো আপনি একটুখানি ইসে করবেন আপনি আপনার জন্য ওটা আলাদা করে করে নেবেন বুঝেছেন তাহলে কীভাবে তাহলে হবে হ্যাঁ দেখুন আপনি এটাকে করতে হবে আপনি সুস্থ থাকতে গেলে ঠিক আছে আপনি এসব করুন আর যদি ইন ফিউচার কোনো প্রবলেম হয় আপনি আপনার যোগাযোগ করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ